বর্তমানে আমি পুরুলিয়া শহরের একজন বাসিন্দা কিন্তু আমার জন্মস্থান রঘুনাথপুর থানার অন্তর্গত নবগ্রামে গ্রামে আমার জন্ম বেড়ে ওঠা বন্ধুদের সাথে খেলাধুলো দাদু ঠাকুমার আদর সব নিয়ে বড়ো হয়েছি কিন্তু পরবর্তীতে কর্মসূত্রে এই সমস্ত কিছুকে ছেড়ে বাবা মার হাত ধরে চলে আসতে হয়েছে পুরুলিয়া শহরে এখানে এসে হয়তো সেই পুরোনো দিনের দাদু ঠাকুমার আদর বন্ধুদের খেলাধুলো এই সমস্ত কিছুকে ভুলে যেতে পারিনি সমস্ত কিছুকে আজও আঁকড়ে ধরে রেখেছি জীবনটাকে এক অন্য মাত্রায় উপভোগ করছি এখানে কিন্তু সেখানের সেই অতীতের দিনগুলো কোনওদিনই ভুলতে পারবো না জীবন বারবার চায় সেখানে ফিরে যেতে কিন্তু সময়ের অভাব পড়াশুনোর চাপ পাপার কাজ ইত্যাদির মাধ্যমে হয়তো আর যেয়ে উঠতে পারি না দাদু ঠাকুমা যতদিন ছিলেন তত দিন চেষ্টা করতাম যেতাম তাদের সাথে সময় কাটাতাম কিন্তু এখন আর পেরে উঠি না